বিদ্যুৎ খুব শক্তিশালী শক্তি যা নিমেষে মানুষকে ধ্বংসের কবলে ঠেলে দিতে পারে বা মৃত্যুর কবলে ঠেলে দিতে পারে কোনও বিদ্যুৎ এমন একটা জিনিস কোনও বিদ্যুৎবাহিত উপাদান খুব সাবধানে ব্যবহার করা উচিত যেমন আমাদের মোবাইলের যখন চার্জে বসাই তার চার্জার সাবধানে প বোর্ডে লাগানো উচিত যাতে তার কোনও অংশে তড়িৎ না লেগে কোনও ক্ষতি হয় বা আমাদের টর্চ যখন চার্জে বসাই তখনও আমাদেরকে সচেতন থাকা উচিত যাতে হাতে কোনোরকমে কোনোভাবেই তা তড়িৎ শক্তি যেন হাতে না লাগে হাতে না লাগে আবার এই আমাদের মোটর দিয়ে বিভিন্ন রকম জল তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেক্ষেত্রে সজাগ থাকা উচিত কারণ তড়িৎ যখন জলের সংস্পর্শে যায় জলও কারেন্ট রয়ে যায় এবং তাতে মানুষের একটা প্রাণঘাতী সমস্যা ঘটতে পারে এই জন্য মানুষকে কা মানুষকে তড়িৎ কিংবা কারেন্ট থেকে বিদ্যুৎ থেকে সবসময় সচেতন ও সজাগ থাকতে হবে